তেরো চার দুহাজার তিন তেরো তিন দু হাজার পাঁচ ছয় সাত দু হাজার আঠারো নয় দশ দু হাজার ষোলো পাঁচ চার দু হাজার একুশ